হ্যাঁ আমি উম ধর্মীয় অনুষ্ঠানে দেবতার মূর্তি তৈরি করেছি যখন আর কি সরস্বতী পুজো হয় তখন আর কি অনেক ছেলের বা যারা আর কি তৈরি করে তাদের খুব প্রয়োজন হয় তো আমার পাশে গ্রামের একটা কাকু আমাকে বলেছিলো যে তু তো মোটামুটি বেশ আর কি নকশা বা তৈরি করতে পারিস তো আমার সাথে চ আমার আমাকে একটু হেল্প করবি তুই কিছু হাত খরচাও পেয়ে যাবি আমি বললাম ঠিক আছে তাহলে যেতে হবে আর আমার তো তখন এক্সপিরিয়েন্স ছিল না আমি এক্সপিরিয়েন্স বাড়াবো এর জন্য আমি গিয়েছিলাম আমি যে টাকা পাবো সেই জন্য না কারণ আমাকে ডেকেছে আমি কম বেশি জানি বা কি শিখেছি বা ওরাও জানতো যে আমার চেষ্টা আছে তো আমি গিয়েছিলাম তো ওইখানে অনেক ঠাকুর ছোটো বড়ো প্রচুর মূর্তি আর কি তৈরি হয়ে আছে বলতে একটা দুটো হয়তো তৈরি হয়েছিলো আর সব বাঁশ খড় দিয়ে সব বাঁধা আছে তো আমাকে একটা মিডিয়াম সাইজেরই দিলো বললো যে তৈরি কর আমি বললাম যে ঠিক আছে তৈরি করলাম তখন আমি আস্তে আস্তে আস্তে আস্তে আমার মোটামুটি দু দিন লেগে গিয়েছিলো তৈরি করতে কারণ অত হাতের স্পিড ছিল না আমার তো আমাকে দাদাটা বলেছিলো যে তোর হাতের কাজ ভালো খারাপ না তো তোর একটু তাড়াতাড়ি কাজটা করলে খুব ভালো হয় কারণ টাইম লেগে যাচ্ছে আমি বললাম যে হ্যাঁ আমি তো নতুন তা টাইম তো একটু লাগবে ভাবছি হ্যাঁ সে তো বটেই কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবি কারণ সেরকম তো কোনো ব্যাপার না প্রথমেই তো আর কি কাজটা যেমন তেমন করে করে ফিনিশিংটা ভালো করে লাস্টে দিলেই হবে এইরকম আর কি আমাকে বলেছিলো আমার আমার অভিজ্ঞতা বেড়েছিলো তো অভিজ্ঞতা আমার এটাই ছিলো যে আমি তৈরি করেছিলাম খুব ভালো লেগেছিলো এবং আমি খুব তো সুন্দরভাবে তৈরি করেছিলাম এবং সেটি আবার আমি যখন অন্য মূর্তি তৈরি করি তখন আমি থাকতে থাকাকালীনই ওই মূর্তিটা বিক্রি হয়ে গিয়েছিলো কারণ ওটা খুব ভালো ফিনিশিং ছিলো তখন আমাকে আমার কাকু বলেছিলো বাহ তোর হাতের এটা প্রথমেই বিক্রি হয়ে গেলো তো আমার খুব ভালো লেগেছিলো কথাটা শুনে তো এইভিজ্ঞতাটা আমার খুব ভালো ছিলো আর